হ্যালো হ্যালো এই তো ওই পারে গেলাম একটু আড্ডা মারতে হ্যাঁ আগের দিনই তো বাজার এনে দিলাম আবার কী বাজার ধোর এই বেলায় কি আর এই বেলায় গিয়ে কী বাজার পাবো কিছুই বাজার পাবো না তা ডিম দিয়ে চালাতে পারবে না ডিম আরও পু কেন পনির নেই আরে এক্ষুণি অত্দূর আসা যায় না কি এত দে এই সবে আসলাম এই আর কী কিছু ওই আছে যা খাবে সেটা নিয়ে এসছি ঠিক আছে কোথা থেকে বলছি তুমি জানো অনেকটা এখনও কাজ হয় নি দাঁড়াও কাজ হলে তাহলে তো বলতাম কাজে এসছি কাজটা হয় নি এখনও আরে বাবা অপিসের কাজ তো হয় নিজের সময় কাজ থাকে না তাই বলে এক্ষুণি হট করে ওকম আসা যায় তা ডিম টিম দিয়ে চালিয়ে নাও নালে তুমি যাও একটু দেখো আরে তো তুমি একা যেতে পারবে না কী এত বড় হয়েছো একটা মাছ দর করতে পারো না তুমি আরে কথা বলার জন্য একটু কথা বলার জন্য পয়সা দেয় না কথা না বললে হবে তুমি একা যাও তো মাছ নিয়ে আসো গিয়ে যাও

আরে এত মহান জাতের একজন রে ভাই ঠিক আছে তুমি আসো আমি তোমাকে বেরিয়ে ফোন করছি ঠিক আছে কাজটা করে নিই আধ ঘণ্টা পরে ফোন করছি হ্যাঁ হ্যাঁ